জমির মেয়াদ এবং সম্পত্তির অধিকার সুরক্ষিত করার ক্ষেত্রে গ্রামীণ এলাকার কৃষকরা যে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের কাছে তারা চাষ করছে এবং তাদের জমি কেউ হয়তো লিখিয়ে নিচ্ছে কারণ গ্রামের মানুষ বোকা বুঝতে পারে না তাদের কাছ থেকে কেউ লিখিয়ে নেয় আবার কিছু ক্ষেত্রে তারা সবাই হয়তো লিখিয়ে নিতে পারে না নিজের জমি হয়তো রেজিস্ট্রি করতে যাচ্ছে নিজের নামে লিখাতে যাচ্ছে তখন তারা সঠিক ব্যবস্থা না জেনে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় এছাড়াও ভাইয়ে ভাইয়ে লড়াই দেখাচ্ছে তো তারা এই সব লোকেরা যখন সমস্যায় পড়ে তখন তারা বিভিন্ন লোকের কাছে পরামর্শ চাইতে পারে যেমন কিছু লোক হলো যেমন স্থানীয় গ্রামের যে প্রধান তার কাছে বা যে সমাজসেবী যে তার কাছে এছাড়াও ওই জমির মেয়াদ ও অধিকার সম্পর্কিত যারা ওই আইন আইন কানুন নিয়ে রয়েছে বা যারা যারা সরকারি প্রতিনিধি ওই বিষয়ে তাদের কাছ থেকে এরা সমস্যার সমাধানে সাহায্য নিতে পারে